আমি কুড়ি দিন আগে রিলায়েন্স ইলেকট্রনিক্স থেকে একটি ফ্রিজ অর্ডার করেছিলাম এবং ওই ফ্রিজটিতে ফাইভ স্টার রেটিং দেওয়া ছিল এবং সবচেয়ে উল্লেখযোগ্য হল যে সেটিতে কুড়ি বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে এবং খুব অল্প সময়ে ফ্রিজটি ঠান্ডা হচ্ছে এবং এর যে কুলিং কুলিং পাওয়ার সেটা খুব ভালো আর এছাড়াও খুব ওর ভেতরে যে সমস্ত লাইটটি রয়েছে সেটি এলইডি লাইট আর এখানে যে কারেন্ট খাচ্ছে সেই কারেন্টের পরিমাণ খুবই কম একশো একত্রিশ ইউনিট প্রত্যেক বছর